উত্তর ভারত চারিদিক স্থল বিশিষ্ট দক্ষিণ ভারত চারিদিক সমুদ্র বিশিষ্ট উত্তর ভারতের জলবায়ু শুষ্ক প্রকৃতির দক্ষিণ ভারতের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির উত্তর ভারতে দক্ষিণ ভারতের তুলনায় কম বৃষ্টিপাত হয় দক্ষিণ ভারতে অধিকতর বৃষ্টিপাত হয় উত্তর ভারত বেশিরভাগ মানুষই হিন্দিভাষী দক্ষিণ ভারতের বেশিরভাগ মানুষ তামিল তেলেগু মালয়ালম এবং কানাড়া ভাষায় কথাবার্তা বলেন উত্তর ভারতে গম বিশিষ্ট খাবার যেমন রুটি পাউরুটি ইত্যাদি বেশি বিখ্যাত তাই উত্তর ভারতে রুটি মশলাদার কারি এবং তেলে ভাজা সামোসা খুবই জনপ্রিয় দক্ষিণ ভারতে চাল মুসুর বিশিষ্ট খাবার যেমন ইডলি ধোসা ইত্যাদি খুবই জনপ্রিয় খাবার উত্তর ভারতের মন্দিরগুলি নাগারা শৈলীর দক্ষিণ ভারতের মন্দিরগুলি দ্রাবিড় শৈলীর উত্তর ভারতের মহিলারা সালোয়ার কামিজ চুড়িদার ইত্যাদি পোশাক পরে থাকেন দক্ষিণ ভারতের মহিলারা শাড়ি এবং পুরুষদের ক্ষেত্রে লুঙ্গি এবং ধুতি খুবই প্রচলিত পোশাক উত্তর ভারতের সংগীত হিন্দুস্থানী প্রকৃতির দক্ষিণ ভারতের সংগীত কর্ণাটকী সংগীত উত্তর ভারতের নাচ কত্থক নাচ খুবই বিখ্যাত দক্ষিণ ভারতের ভারতনাট্যম কথাকলি ইত্যাদি নাচ খুবই বিখ্যাত থাকে